হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি সবজি চাষ করি আমার সবজির দোকান আছে বলুন আপনার কি কিছু সবজি টবজি লাগবে আচ্ছা কী জন্য মানে কোনো অনুষ্ঠান আছে কি

আচ্ছা হ্যাঁ আমি দিতে পারব কিন্তু আপনার মানে কী কী সবজি লাগবে যদি বলেন তো ভালো হয় আর আমার সবজি সম্বন্ধে মানে কোনো কিছুই করতে হবে না আমার সবজি মানে নিঃসন্দেহে ভালো সবজি মানে উলটোপালটা সার ফার দেওয়া না আমি ঘরেই চাষ করি হ্যাঁ ঘরের এমনি যে জৈব সার সেই জৈব সার সব দেওয়া হয় আমার উলটোপালটা সার দেওয়া হয় না আমার সবজি বাড়িতে নিজেরা ইয়ে করি করে সবজি তৈরি করে আমি বিক্রি করি আপনি বলুন আপনার কী লাগবে আমার আলু কপি মানে শীতকালের সবজি যা কিছু আছে আমার সব রকম কিছুই চাষ করা হয় আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি কি জানেন যে মানে ইয়ে এখন কপি কত করে চলছে না চলছে আপনি কি জানেন ঠিক আছে কিন্তু আমি ওর জন্যে জিজ্ঞাসা করছি কিন্তু আমার কপি তো মানে ত্রিশ টাকা করে কপি বাঁধাকপি ঠিক আছে বাঁধাকপি ত্রিশ টাকা আর ফুলকপি আছে কুড়ি টাকা পিস হ্যাঁ বাঁধাকপি কেজি কুড়ি টাকা এবারে আরও লঙ্কা হ্যাঁ হ্যাঁ পাইকারি দামে নেবেন এবার আপনার কত কেজি মাল লাগবে এবার সেটা আপনি বলবেন মানে টমেটো আছে আমি বলছি টমেটো আছে তার পরে ফুলকপি বাঁধাকপি আমার ঘরে যেগুলো এখন মানে চাষ হচ্ছে পাওয়া যাবে সেগুলো বলছি বাঁধাকপি ফুলকপি টমেটো বিনস গাজর হ্যাঁ মটরশুঁটি তো আপনার মানে কতটা করে লাগবে আপনি বলে দিন দিয়ে আপনি আসুন একদিন এসে আপনি মানে কোন দিন আসবেন আমাকে জানিয়ে দেবেন আমার তো মাল রেডি করতে হবে তাহলে আপনার হ্যাঁ দেবো আপনি মানে আসবেন আপনাকে আসতে হবে তো না আপনাকে এসে মালপত্র নিয়ে যেতে হবে আপনি আসবেন কবে আসবেন আমাকে আগের দিন বলে দেবেন দিলে আমি মাল টাল গুছিয়ে রেখে দেবো ঠিক আছে ঠিক আছে আপনি আসবেন